হ্যাঁ হ্যাঁ বলছি যে তোমার দুমাসের ভাড়াটা তো বাকি আছে দাওনি তো হ্যাঁ তো তোমার প্রবলেম আছে সেটাও বুঝছি তোমার সমস্যা আছে কিন্তু আমার ও তো

হ্যাঁ তো হ্যাঁ তো তোমার দুর্গাপুজো আছে আমার কি দুর্গাপুজো নেই আমারও তো আছে না আমার ও তো খেতে হবে জামাকাপড় আচ্ছা তাড়াতাড়ি দেবে তো একটু তাড়াতাড়ি দাও কারণ এখন ইলেকট্রিকের বিল আছে জলের বিল আছে সেগুলোও তো আমাকে লাগবে তা হলে তুমি তা হলে তুমি দুমাস এখনও দাওনি তোমাকে আগের মাসেও বললাম যে দিয়ে দাও অনেকে অ্যাডভান্স নিচ্ছে আমি তো সেটাও নিচ্ছি না তোমার কাছে তাহলে তো আমি যখন তোমার দিকটা বুঝছি তোমাকেও তো একটু বুঝতে হবে আমার দিকটা হ্যাঁ তো ওটাই তাড়াতাড়ি একটু হ্যাঁ তো কত দিনের মধ্যে দেবে তুমি দু সপ্তাহটা যে এক সপ্তাহ করলে একটু বেশি ভালো হয় কারণ তুমি যেটা বললে একটু আগেই যে দুর্গাপুজো আছে হ্যাঁ সেটা বুঝছি কিন্তু আমারও তো কিছু খরচ টরচ আছে এ মাসে আমারও অনেক খরচ হয়ে গিয়েছে এ বার তোমারটাও আমাকে দিতে হচ্ছে ধর এখন তো সেখানে একটু আচ্ছা সেটা মানলাম কিন্তু পরের মাস থেকে আমার অগ্রিম টাকাই চাই হ্যাঁ ওটাই যেন মনে থাকে আর এখন একটু পারলে এখন গ্রীষ্মকাল পারলে একটু ফ্যানটা একটু কম চালিও আর একটু জলটা কম খরচ কর হ্যাঁ তো এখন হ্যাঁ ওই জিনিসটাই বলছি হ্যাঁ সবাইকেই কথাগুলো বললাম আমি অনেকেই টাকা দেয়নি আমাকে তো এবার তাদের কাছ থেকেও চাইছি কেউই দিচ্ছে না হ্যাঁ ওটাই বলছি একটু তাড়াতাড়ি দিয়ে দিলে আমার ও ভালো হয় আর কি আর তোমারও ছুটি আছে মাথায় ভূত থাকবে না হুম হ্যালো হ্যাঁ ওটাই তা হলে তুমি আমাকে দিয়ে দিও আমি তা হলে তোমাকে দু সপ্তাহ দু সপ্তাহ খুব একটা বেশিই দেরি হয়ে গিয়েছে বুঝছি তো ব্যাপারটা আচ্ছা তা হলে দুমাস টাইম দিলাম দু সপ্তাহ টাইম দিলাম তো দুসপ্তাহের মধ্যে তুমি দিয়ে দিও আচ্ছা ঠিক আছে বেশ আর ওই জলের খরচা কম কোরো আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখো